হ্যাঁ বর্তমান যুগের বাচ্চারা একটু বেশি স্ক্রিন টাইমের উপর মনোযোগ শীল কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা একটি মোবাইল পেয়ে গেলে বর্তমানে বিভিন্ন ধরণের গেম খেলতে থাকে এই গেম খেলতে খেলতে তারা অন্যান্য ও আসল জিনিসটাই ভুলে যায় বাইরে গিয়ে খেলাধুলো ও বন্ধুদের সঙ্গে খেলাধুলো করা তাদের মা বাবা এর জন্য প্রধান দায়ী কারণ একটা শিশু যখনই কাঁদে তখনই তার মা ভাবে তাকে কিছু একটা দিয়ে দিই যাতে কান্নাটা থামিয়ে দেয় তখনই তারা মোবাইলটা সেই শিশুটাকে ধরিয়ে দেয় এবং ছোট্টবেলা থেকেই সেই শিশুটার মোবাইলের প্রতি আকর্ষণ চলে এসে এবং পড়াশুনা আর খেলাধুলা করতে তারা উদ্বুদ্ধ হয় না এবং এই স্ক্রিন টাইম বেশির কারণেই ছোট্ট ছোট্টবেলা থেকেই শিশুদের চশমা লেগে যায় চোখে ফলে তারা বড়ো হলে আর চশমা ছাড়া দেখতে পায় না খেলাধুলো করা খুবই জরুরি এবং পড়াশুনাও করা খুবই জরুরি সেই জন্যে শিশুটিকে ও শিশুর বাবা ও মাকে খুবই ভালোভাবে শিশুর উপর নজর দিতে হবে এবং শিশুদের হাতের কাছ থেকে মোবাইলকে অনেক দূরে রাখতে হবে